হ্যালো বলছি আপনারা তো সরকারের অধীনে কাজ করছেন কর্পোরেশানে তো এ রাস্তাঘাটের এতো সমস্যা এতো অসুবিধা তো আপনারা রাস্তাঘাট ঠিক করেন না কেন এই বর্ষার পরে রাস্তাঘাট দেখেছেন কী অবস্থা হয়ে আছে এক দিকে গর্ত হুম হুম হুম ও আমাদের এখানে তো খুবই সমস্যা দেখেছেন তো একটু খুবই তাড়াতাড়ি যদি আপনি দেখেন তাহলে তো খুবই ভালো হতো আচ্ছা ঠিক আছে আপনারা যতো তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়িই চেষ্টা করেন একটু বাচ্চা কাচ্চা স্কুল বাচ্চা কাচ্চারাও স্কুলে যেতে পারছে না এতো অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা যে একা ছেড়ে দেবো সেরাকমও কোনো অসুবিধা হুম ও একটু স খানি আগেই তো মানে বাচ্চা কাচ্চার যে গাড়িটা আসে সে গাড়িটাও অ্যাক্সিডেন্ট করলো কি অবস্থা আপনাদেরকে কি কোনো লি হ্যাঁ দাদা বলছি আপনাকে কি কোনো লিখিত অভিযোগ দিতে হবে হুম হুম আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ওই লিখিত অভিযোগটা নিয়ে আর আপনার কাছে দিয়ে আসবো খনে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে